আমার প্রিয় খাবার হল বিরিয়ানি যেটা আমি মেদিনীপুরে গিয়ে খাই দাদাভাই রেস্টুরেন্টে সেটা আমাকে প্রায় প্রায় আমি সপ্তাতে বেশীরভাগ দিনই আমি সেখানে গিয়ে খেতে ভালো লাগে কারণ ওখানকার মানে ব্যবহারও ভালো আর খাবারের কোয়ালিটিও খুব সুন্দর তাছাড়া ফুচকা খেতেও আমাকে ভালো লাগে সেটা আমি প্রায় আমার বাড়ি থেকে দেড় কিলোমিটার গিয়ে ফুচকা খাই ফুচকা খেতে আমাকে খুব ভালোই লাগে ফুচকা আমি প্রায় প্রায় দিনই খেতে যাই আর সেটা আমি প্রায় সবার সামনেই একসাথেই শেয়ার করে খেতে ভালোবাসি তাছাড়া আমাকে আরও কিছু খাবার ভালো লাগে যেমন আইসক্রিম তবে সেটা আমি গ্রীষ্মকালেই খেতে খুব ভালো লাগে আর খুব দামি আমি জিনিসই খেতে পছন্দ লাগে